হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ মোবাইল আছে কিন্তু বলুন কীসের জন্যে মোবাইল তো অনেক কিছুই ধরুন কাজে লাগে মোবাইলের সঙ্গে মানে বলতে ধরুন আম এখন ফোর জিবি রয়েছে ফাইভ জিবি রয়েছে ধরুন মোবাইল দিয়ে অনেক কিছু ফোন করা যায় সে বাইরে সব ভিডিও কলও করা যাচ্ছে বুঝতেই পারছেন হ্যাঁ ফাইভ জি ঠিক আছে ফাইভ জি যদি নিতে চান তো ভালোই ওইটা এখন নতুন বেরিয়েছে ফাইভ জি ফোনে ইউ চলেন ইন্টারনেটও ভালো দেয় ভালো সুবিধাও ভালো আছে এ বাড়ির বাড়ির সবাই কেমন আছেন ও হ্যালো ঠিক আছে তাহলে ওই আপনি আসবেন দেখে যাবেন ফোন করলে ঠিক আছে নেন কী কর হ্যালো হ্যালো আসবেন কবে নিয়ে যাবেন ফোনটা

আপনার কি পুরাতন ফোন আছে শুধু ঠিক আছে ওইটা দিয়েও আপনি নিয়ে নিতেন পারেন ফোন